আমার মতে যোগব্যায়াম শুরু করার সঠিক কোনো নির্ধারিত বয়স নেই মানুষ যখন যখন তার ইচ্ছে তখন সে যোগব্যায়াম শুরু করতে পারে না তার মতে আজকালকার জীবনে শহরাঞ্চলে যেমন মাঠ ঘাট একদমই কমে গেছে যেখানে খেলাধুলার কোনো প্রকল্প আর হয় না সেক্ষেত্রে যোগব্যায়াম খুব অল্প বয়স থেকেই শুরু করা প্রয়োজন সবার যোগব্যায়ামে আমাদের শারীরিক থেকে শুরু করে আমাদের মানসিক সমস্যাগুলিরও সমাধান হয় যোগব্যায়ামের মের যোগব্যায়ামের অনেক আস অনেক সুবিধা রয়েছে হ্যাঁ যোগব্যায়ামের জন সাহায্যে যেমন আমাদের বাড়িতে তা আমাদের বাড়িতে যদি জিমের কোনো ইক্যুইপমেন্ট কোনো জিনিস না থাকে সেক্ষেত্রে আমরা যোগব্যায়ামের মাদ্যমে নিজের শারীরিক চর্চা করতে পারি হ্যাঁ শারীরিক চর্চা করতে পারি ও আমরা এটা যেখানে আস এটা না যে আমরা শুধু বাড়িতে থাকলেই সেটা করতে পারবো যোগব্যায়াম সে যদি আমরা ছু খুব অল্প বয়স থেকে করি তো আমাদের সেটা জানা থাকবে আমরা দই আমরা দৈনন্দিন জীবনে আমরা যেখানেই যাই না কেন সেখানে যেয়ে সেটা যাতে করতে পারি সেক্ষেত্রে এমন না যে আমাকে কোনো যোগব্যায়াম সেন্টারে আমাকে যুক্ত হতে হবে কোথাও গিয়ে এ সেই ক্ষেত্রেই খুব অল্প বয়সে যোগব্যায়াম করাটা খুব সাফল্য দাঁড়ায় যোগব্যায়ামের অনেক সুবিধা রয়েছে সেক্ষেত্রে আমার মতে যোগব্যায়াম খুব কম বয়েসেই শুরু করে দেওয়া প্রয়োজন